হ্যালো হ্যাঁ আমি প্রিয়াঙ্কা হালদার বলছি হাওড়া থেকে এটা নবাব রেস্টুরেন্ট তো হ্যাঁ বলছি আপনাদের ওখানে দশ মিনিট আগে আমি একটা অর্ডার করেছিলাম একটু দেখুন এই তো যেই নম্বর থেকে ফোন করছি এই নম্বরেই দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা হালদার পেয়েছেন তো হ্যাঁ বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছিলাম হ্যাঁ বলছি দাদা শুনুন না বলছি যে আমি যে অর্ডারটা করেছি ওটা আমার লোকেশনে দেখাচ্ছে যে এখনো আসতে পৌনে এক ঘন্টার মতো লাগবে ঠিক আছে তো অতোখানি একটা রাস্তা আসতে তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে বলছি আপনি এমন একটা প্যাকের প্যাকেজিংয়ের ব্যবস্থা করুন না যে খাবারটা গরম থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করলে খুব ভালো হয় হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা আর একটা কথা আমি তো ফোনপেতেই যেটা অর্ডার করেছি এর টাকাটা তো আমি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আর যদি সম্ভব হয় শুনুন না আমাকে কফি পাঠানো যাবে কফি পাওয়া যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কফি পাওয়া গেলে তাহলে খুব ভালো হয় বলছি কফিটাও তাহলে পাঠিয়ে দেবেন যেহেতু এতোটা টাইম লাগবে সেহেতু কফিটাও পাঠালে খুব ভালো হয় কফির টাকাটা কি ক্যাশ অন ডেলিভারি হবে হবে না ফোনপেতে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি

দেখুন একটু ব্যবস্থা করে করলে খুবই ভালো হয়